সংস্কৃতি সমস্যা বলতে প্রাণীরা সব সমময়ই অসুখ হয় না সময়ের ক্ষেত্রেও অসুখ হয় হয় অথবা আবার এমন এমন সময় গরম ঠান্ডা গরমে অসুখ আসে হয় হয় সেই সময় আর ঠান্ডার সময়ও পোলট্রির অসুখ হয় আর তখন টুটি ফুলে টুটি ফুলে গলায় ঘর ঘর করে এ মরতে থাকে আর একটা মরলে তখন পরপর মরতে থাকে এরকম হতে থাকে এ বা অনেক সময় ঠান্ডা গরমের সময় ও ঠান্ডা গরমে ঠিক থাকে শীতকালে একটু ঠান্ডা লাগে ঘর ঘর করে বা গরমের সময় চুন হাগে এ তার কারণে এ মুরগিরা অসুস্থ হয়ে পড়ে এ আমরা যেখান থেকে পোলট্রি ফার্ম থেকে মানে যেখান থেকে আমরা মানে আমাদের পোলট্রি চাষ করার জন্য ও দেয় এই তাদের সঙ্গেও আমরা পরামর্শ করি এই যে আমাদের এরকম পোলট্রি এর অসুখ হচ্ছে এ গরমে হাঁপাচ্ছে গরমে এ হাঁফকে দম নিতে পারে না দম হয়ে যাচ্ছে মারা যাচ্ছে একটা মারা গেলে পর পর এরকম বা পোলট্রির পেটে পানি জমে পোলট্রির টোষা খেতে হজমের সমস্যা হয় এরকম হতে থাকে এটাও সেরকম সমস্যা এরকমভাবে আমরা ট্রিটমেন্ট করি ই তারপরেও যখন না হয় হয় তখন আমরা তাদের সঙ্গে পরামর্শ করি যে এরকম এরকম তা কী করা যাবে সময়ে সময়ে এ প্রাণীদেরও এরকম সুন্দর দুতিনটি সমস্যা দেখা দেয় এও অনেক রকমের অসুখ বিসুখ হয় হয় যার কারণে মুরগিরা অসুস্থ হয়ে পড়ে এ অনেক সময় আর মুরগি চুন হয় গিয়ে এ গলার মধ্যে ঘর ঘর করে এ বা আর টোষা হজমের সমস্যা হয় ও এরকম হতে হতে পোলট্রি মারা যায়